আমার গার্ডেনেই ফল ফুল সব পাই এবং ফুলের সুগন্ধ নিয়ে থাকি আমি যখন বাইরে যাই আমার বাড়িতে মালি থাকে সেই গাছের যত্ন নেয় ঠিকঠাক জল দেয় গাছের পাতাগুলোকে কেটে সুন্দর করে দেয় বাগান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে মালি তার সম্পূর্ণ দায়িত্বটা নিই দিয়ে দিই